হ্যালো হ্যাঁ কে টিনা বলছিস তো হ্যাঁ হ্যাঁ আমি তোর মাসি বলছি হ্যাঁ রে আমি আমার তো এই কিছু দিন পরেই বলতে পারিস যে আমি কাজ থেকে অবসর নিচ্ছি মানে আমার তো বয়স তো হয়েই যাচ্ছে না তো এবার আমি ভাবছি যে আমি বিদেশ ভ্রমণ করবো বুঝলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম কেমন হয় তাহলে এই বিদেশ ভ্রমণ যদি তুই আমি মিলে যাই হ্যাঁ হ্যাঁ আমি আমার ফ্যামিলি তুই আর তোর ফ্যামিলি বুঝলি হ্যাঁ হ্যাঁ তাই শোন না আমি ভাবছি কি যে কানাডা গেলে কীরকম হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না না ওইখানের যাওয়ার জন্য আগে তো আমাকে পাসপোর্টটা রিনিউ করাতে হবে না ও তুই করিস নি এখনও পাসপোর্ট রিনিউ চল তালে আমরা দুজনে একসাথে যাই পাসপোর্টটা তো রিনিউ না করলে আমরা তো কানাডা যেতেও পারবো না ওখানকার তো এটা তো এটাই তো নিয়ম হয়ে আসছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বল তাহলে কবে তোর সুবিধা হবে ঠিক আছে তাহলে চল আমি আর তুই শুক্রবার দিনকার যাই গিয়ে পাসপোর্টটা রিনিউ করে দিয়ে আসি কারণ বেশি তো আর দেরি করা যাবে না হুম হুম হুম ঠিক আছে তালে শুক্রবার দিনটা সাতটার সময় তালে আমরা দেখা করে তারপর যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চল রাখলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ